আমাদের গ্রাম থেকে শুরু করে আমাদের স্থানীয় বিভিন্ন ধরনের বিদ্যালয় রয়েছে এই বিদ্যলয়ের কিছু ত্রুটি দেখা গেছে এই ত্রুটিগুলো যেমন পাঠ্যক্রম পাঠ্যক্রমের কিছু অসুবিধা রয়েছে যেমন পাঠ্যক্রম টাইম অনুসারে শেষ হচ্ছে না কিছু কিছু শিক্ষক পড়ানোও শুরু করছে লেটে বা ক্লাস করতে আসছেন দেরি করে এছাড়াও বেঞ্চের অভাব আমরা একটা বেঞ্চে পাঁচজন করে বসতে হচ্ছে এই বেঞ্চের অভাবের জন্য আমরা শিক্ষক অফিসে আমরা কমপ্লেন করেছিলাম অভিযোগ করেছিলাম তাতেও কোনও উন্নতি হয়নি এবং শিক্ষক আসছে না কিছু কিছু শিক্ষক ক্লাস করতেই আসেনি তাতেও আমরা বলতে গিয়েছি প্রধান শিক্ষককে কিন্তু প্রধান শিক্ষক এর কোনও ব্যবস্থা নেয়নি এছাড়াও ছাত্র আসছে না কিছু কিছু ছাত্র তো ভেবে নিয়েছে যে ক্লাস স্কুলে ক্লাসই হচ্ছে না তো যাবো কি করতে তাই কিছু কিছু ছাত্রও আসে না এবং টয়লেটগুলিতে খুবই অপরিষ্কার অপরিছন্ন রয়েছে এই টয়লেটগুলি পরিষ্কার করা হচ্ছে না যারা কর্মচারী তাদের তো আবার অনেকেরই বেতন আটকে গিয়েছে বলে তারা এই টয়লেট পরিষ্কারের কাজটি ছেড়ে দিয়েছেন এবং তারা আর টয়লেট পরিষ্কার করতে আসে না তাই টয়লেটগুলি খুবই অপরিছন্ন ভাবে রয়েছে এভাবে আমাদের স্কুলটার কিছু উন্নতি করানো উচিত আমি এটুকুই আবেদন করেছিলাম প্রধান শিক্ষকের কাছে কিন্তু প্রধান শিক্ষক তার কিছুই ব্যবস্থা নেয়নি